হ্যাঁ বলুন হ্যাঁ আমি বিউটি জুয়েলার্স থেকে কথা বলছি হ্যাঁ আমার কাছে সবকিছুই পাওয়া যায় হ্যাঁ সোনার দাম এখন আশি হাজার আর রুপো রুপো যেরকম দা জিনিস নেবে সেরকম দাম হ্যাঁ পাওয়া যায় ছ মাস গ্যারান্টি থাকবে দশ হাজার টাকা পড়ে যাবে সিম্পলের উপরে একটা নুপূর নিলে তোমার দেড় হাজার মানে এক দেড় হাজার টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ পাওয়া যায় হ্যাঁ আমাদের দোকান সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে হ্যাঁ রাখুন